আমি হলাম বাংলার মানুষ তাই আমার বাংলার চলচ্চিত্র খুবই ভাল লাগে আগেকার যুগে আমরা যে বাংলার চলচ্চিত্রগুলি দেখতাম তাতে আমরা অনেক কিছুই শিখতে পারতাম যেমন ইতিহাসের ব্যাপারে আমরা অনেক কিছু জানতে পারতাম এবং আগেকার যুগে যে সংগীতগুলি ছিল তা আমাদের খুব ভাল ভাল লাগতো কিন্তু এখন নতুন যুগে যে ভারতীয় চলচিত্রগুলি এসেছে তা আমাদের একদম পছন্দ নয় কারণ এইটা থেকে আমাদের কিছু শেখাও যায় না এবং এইগুলোতে কিছু বোঝাও যায় না আর আমার প্রিয় যেই সিনেমাগুলি হচ্ছে সেগুলো হচ্ছে অ্যাডভেঞ্চার বা রোমাঞ্চকর সিনেমা আমার প্রিয় অভিনেতা হচ্ছেন দেব এবং প্রিয় অভিনেত্রী হচ্ছেন শ্রাবন্তী তাদের আমার সবথেকে বেশি ভাল লাগে আপনার বিন্দাস আই লাভ ইউ এইগুলো আমি বেশি উপভোগ করেছি আমার প্রিয় আর এবং সবথেকে আমার প্রিয় গায়কটি হলেন অরিজিৎ সিং ইনি হচ্ছেন বাংলার মানুষ তাই আমার এনার ব্যাপারে এনার গান শুনতে আরও ভালো লাগে ইনি এনার গানের যে মানেটা হয় তা আমাদের খুবই ভাল লাগে এবং সবশেষে আমরা বলতে পারি ভারতীয়র আগের চলচ্চিত্র যা ছিল তা খুবই আমাদের উপভোগ দিয়েছে আগেকার যে চলচ্চিত্র তা থেকে আমরা অনেক অনেক ব্যাপারে জানতে পেরেছি কিন্তু এখন যে চলচ্চিত্র সেটাতে আমরা কিচ্ছু বুঝতে পারি না কোথা থেকে কী হয় তা আমরা কিছু জানতে পারি না সবশেষে বলা যেতে পারে ভারতীয় চলচ্চিত্র প্রথমে সবথেকে ভালো ছিল এবং সঙ্গে সব থেকে ভালো ছিল